হ্যালো হ্যাঁ কে হ্যাঁ বলছি আচ্ছা বলুন ক পিস লাগবে আমার কাছে তো অনেক আছে এবং অর্ডার দিলে আমরা আরও বানিয়ে দিই আপনার কত লাগবে বলুন আচ্ছা একটা ছোট আর একটা বড় লাগবে আচ্ছা আপনি কী চাইছেন আপনার পছন্দের না আমার দোকানে যেগুলো আছে সেগুলোই নিতে চান কারণ আমরা দু রকমের বানিয়ে দিই আপনাদের নিজের পছন্দ যেটা হবে আপনাদের কালেকশনের মনের মতো এছাড়া আমার দোকানে যেগুলো রেডিমেড এখন আছে সেগুলো আপনি পেতে পারেন আচ্ছা হ্যাঁ আচ্ছা তাহলে আপনি আমার দোকানে একবার আসতে পারেন দেখে যেতে পারেন আমার দোকানে এখনও আছে পড়ে আপনি এসে পছন্দ করতে পারেন নিজে বললেন আপনি একটা বড় লাগবে আর একটা ছোট লাগবে আমার দোকানে এখন উপলব্ধ আছে এই মুহুর্তে আমার দোকানে এই মুহুর্তে উপলব্ধ আছে আপনি এসে দেখে যেতে পারেন আমার দোকান সপ্তাহে ছ দিন খোলা থাকে খালি শনিবার বন্ধ থাকে আর নটা থেকে দশটা অবধি খোলা থাকে ঠিক আছে আমি কিছু কালেকশন পাঠিয়ে দিচ্ছি যেগুলো আমার দোকানে এখনও এই মুহুর্তে আছে আর আপনি কবে আসছেন বলুন আমার কাছে আপনি বললেন আপনার গোদরেজের আলমারি দরকার আমার কাছে আছে এছাড়া শোকেস আছে এছাড়াও আরো অনেক ড্রেসিং টেবিল আর এসমস্ত সব কিছু আমার দোকানে পাওয়া যায় সোফা আছে আমরা ঘরে গিয়েও বানিয়ে আসি কাঠের জিনিসপত্র হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি কালেকশন পাঠিয়ে দিচ্ছি আর আপনার যে বললেন যে আপনার সাইজ বললেন সাইজ আমাদের এখানে ফুট হিসাবে হয় যেমন পাঁচ বাই চার ছ বাই সাড়ে চার আপনি যেমন বললেন ছোট আর বড় আপনাকে এটা বলে দেওয়া উচিত যে সাইজটা কীরকম টাইপের চাই একটা ছয় বাই চার হলে চলবে এটা বড় আর ছোটটা কত চাই আর ছোটটা কত চাই তার থেকে একটু ছোট আচ্ছা আচ্ছা আপনার আলমারির সঙ্গে কি আয়না দরকার আছে সামনে যে দেওয়ালে থাকে দরজার মধ্যে

সাইজ হচ্ছে বড়টা যেটা আছে ষাট হাজারের মধ্যে পড়ে যাবে আর ছোটটা চল্লিশ হাজারের মধ্যে পড়ে যাবে কম দিদি আমরা অল ইন্ডিয়াতে আমাদের মাল পাঠাই যারা যারা অর্ডার দেয় দূর থেকেও আর আমাদের মাল যদি আপনি একবার দেখতে আসেন আপনার এক দেখাতেই পছন্দ হয়ে যাবে কারণ গোদরেজ ভালো কোম্পানির আমরা মাল সব জায়গাতে সব কাস্টমারকে দিয়ে থাকি আমাদের মাল খুব ভালো এবং অনেকদিন লং লাস্টিং করে আমাদের দোকানের একটা নাম আছে আমাদের আপনি শুনতে পারবেন সবার থেকে যেমন আপনি আপনার বন্ধুর থেকে নাম্বারটা পেয়েছেন আমরা দাম তো কমাই না কিন্তু জিনিস খুবই ভাল দিই অনেকদিন আপনার চলবে কোনও অসুবিধা হবে না দিদি আপনার আমার দোকানে একবার আসুন আপনি আপনি দেখেন তারপরে আপনার সঙ্গে বাকি কথা বলছি

আপনাকে হোয়াটসঅ্যাপে এখনই পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রাখছি ঠিক আছে দিন দিন হ্যাঁ